যে কোনো রকমের শিল্পের কাজ সে আঁকা না হয়ে যদি অন্য কিছুও হতো তাতে বহুত সময় লাগে যেমন সিস্টিন চ্যাপেল যেটা বানানো হয়েছে যদি আঁকা বাদ দিয়ে আমি বলি সেটাও এক রকমের আর্ট এটা বানাতে বহুত বছর সময় লেগেছে বা যদি পার্টিকুলারলি আঁকার ব্যাপারেই বলতে হয় তাহলে লিওনার্ডো যখন মোনালিসা বানায় তার চৌদ্দ বছর সময় লেগেছিল তো চৌদ্দ বছর তো আর এক দু দিনে চলে যায় না চৌদ্দটা বছর বহুত একটা লম্বা সময় তো যে কোনো বিষয়ে আঁকা ঝোঁকার ব্যাপারে ভেবে যদি কেউ আঁকতে যায় তাকে অবশ্যই ভাবতে হবে যে সেই জিনিসটা শেষ করতে তার অনেকটাই সময় লাগবে কারণ সে যে ক্যারেক্টারটা বানাচ্ছে তার রং কী হবে তার ব্যাকগ্রাউন্ডের রং কী হবে কোন কালারের সাথে কী মিক্স করতে হবে না কি শুধু সে শেড করবে সে জিনিসটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে না কি সে ওটাকে নিয়ে কী করতে চাইছে সে ক্যানভাসে বানাবে না কি সে শুধু একটা কাগজে বানিয়ে ওটাকে রেখে দেবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর সে যখন সেটাকে বানানোর কথা ভাবে সেটা ভাবার জন্য তার অনেক সময় দরকার এবং ওটাকে ভেবে যেভাবে সে এক্সিকিউট করার চেষ্টা করে তাতে আরও সময় দরকার তো যে কোনো বেসিক শিল্প প্রকল্প বা অ্যাডভান্সড বা প্রফেশনাল লেভেলে যারা এসব কাজ করে তাদের খুব সময় লাগে আর তারা খুব ধৈর্য ধরে এই কাজগুলো করার চেষ্টা করে একমাত্র এই কারণেই আমি মানে আমার পার্সোনাল মনে হয় যে মিনিমাম যদি কেউ একটা আঁকা শুরু করে তার দু থেকে তিন বছর এখনকার সময় প্রফেশনাল লেভেলের দরকার হয়